আমরা ধান চাষ করি ধান যাতে বেশি ফলে তার মানে এক বস্তার জায়গায় দু বস্তা হবে দশ বস্তার জায়গায় পনেরো বস্তা হবে তার জন্য এইসব করি যে সার মানে ইউরিয়া ফসফেট নানা রকম সার মারি আবার খলি করি আবার যাতে পরিষ্কার রাখি যাতে ফসল বেশি হয় তার জন্য আবার বাগান বাড়িতে বাগানও দিই যেমন পুঁই শাক চাষ করি পুঁই শাক বাগান দিই ধরে নাও পুঁই শাক যাতে বেশি হয় তার জন্য গোড়া একটু ঘষে দিই গোড়ায় সার দিই ইউরিয়া দিই বা আবার বাড়িতে যে নানান রকম বাগান তো চাষ করি সেই বাগানে যাতে বেশি বেশি করে ফল ধরে বা ফসল হয় হবে তার জন্য যা সার দিই বাগান খুঁড়ে দিই আবার পানীয় দিই আবার যাতে ফসলটা একটু বেশি হয় আবার তা যেই জমি যে ধান চাষ করা হয় আবার খোয়ালি করা হয় বিষ মারা হয়